হ্যাঁ আমি আমার এলাকায় সুরুচি বলে একটা রেস্টুরেন্টে আছে সেখানে আমি অর্ডার করেছিলাম এবং আমার এতোটাই ভালো লেগেছে যে আমি আবার সেখান থেকে অর্ডার করতে চাই তো সেই জন্য এই রেস্টুরেন্টটা আমি সবাইকেই আমি আমার এলাকায় বলি যে তোমরা এই রেস্তরাঁ থেকেই অর্ডার করবে কারণ রেস্তরাঁটা খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দাবার সব কিছু ভালো